হ্যাঁ আপনি সু সুমিতা বলছেন হ্যালো হ্যাঁ বলছি আপনি সুমিতা হেয়ার স্টাইলস বলছেন হ্যাঁ বলছি আমি আমি অনেক শুনেছি আপনার ব্যাপারে যে আপনি খুব ভালো হেয়ার স্টাইল করেন বা কিছু করেন তো আমি সেই ব্যাপারেই কথা বলার জন্য আর কি আপনাকে ফোন করেছিলাম হ্যাঁ আমি করাতে চাই অ্যাকচুয়েলি সামনে আমার একটা বিয়েবাড়ি আছে তো আমি আমার কিছু ফ্রেন্ডসদের থেকে আপনার নাম শুনেছি যে আপনি এখানকার একজন বিশেষ খুব ভালো এ করেন তো আমি ওই এক্সপিরিয়েন্সটা করতে চাইছি আপনার থেকে আমার চুলের লেন্থ ওই ঘা একটু মানে কোমরের থেকে একটু ওপরে আছে লং আমার হেয়ার লং হেয়ার হুম হুম না না না আমি শর্টের মধ্যে চাইছি না যেটা আছে সেটা থেকে একটু অল্প কিছু কেটে লংটাই থাকবে কিন্তু একটু জাস্ট নতুন একটা লুক চাইছিলাম লংয়ের মধ্যে আচ্ছা আচ্ছা তো হুম হুম আমি বলছিলাম যে আপনি এর মধ্যে কবে ফ্রি থাকবেন বা আপনার একটা সুবিধা অনুযায়ী আমাকে ডেট দিলে ভালো হয় তো আমি তার মধ্যেই একটু যদি কাইন্ডলি দেখেন কারণ আমি চাইছিলাম আপনি একটু আপনার থেকে এটা করাতে আর ফার্স্ট টাইম আপনি যদি একটা দিন ফাঁকা একটু না না না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমার হেয়ার নরমই মানে তেমন হয়তো সমস্যা নাই আমি নর্মাল স্পা করাই বাট আর কি না না স্ট্রেইট স্ট্রেইট হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আপনার আপনি আমার হ্যাঁ লেহেঙ্গা আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার এই ধরুন আর দশ দিনের মধ্যে এই ফেব্রুয়ারির এক দু তারিখের দিকেই বিয়েবাড়িটা আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে